আমি আপনার দোকান থেকে এক প্লেট সুশি অর্ডার করতে চাইছিলাম এটি কি আপনার দোকানে পাওয়া যাবে এবং পাওয়া গেলে তার দাম কতো এবং আমি শুনেছিলাম এখানে কম দামে নির্দিষ্ট পরিমাণে ছাড় দিয়ে এ পদটি পাওয়া যায় তাই অনুরোধ করবো আমাকে একটু জানান এছাড়াও সামনের মাসে আমার বিবাহ থাকার কারণে আমি এক হাজারটি মিষ্টি অর্ডার দিতে চাইছিলাম তাই আমি আপনাকে বলবো আমাকে একটু এই সম বিষয় সম্পর্কে সব জানান